আমি অনলাইনে ফ্লিপকার্টে বিগ বিলিয়ন সেলের সময় একটি লাল রঙের বেডশিট অর্ডার দিয়েছিলাম বেডশিটটি প্রথমে আমি নেওয়ার পরে দেখি বেডশিটটির কোয়ালিটি ছিল খুবই খারাপ এটি সুতির ছিল না এটি ছিল একটি ভয়েলের চাদর এবং এটি আমি কিছুদিন ব্যবহার করি প্রথমবারে যখন আমি এটিকে কেচে দিই তখন দেখি বেডশিটটি থেকে সব রং উঠে গিয়েছে আমার কেনার অভিজ্ঞতা একদমই ভালো নয়